বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে প্রযুক্তির উন্নতি আজ চরম শিখরে গিয়ে পৌঁছেছে কিন্তু আগেকার সময় মানুষের কাছে ছিলো মোবাইল কিন্তু এখন রয়েছে স্মার্টফোন আগেকার মোবাইল ছিলো খুবই ছোটো এবং খুবই কম মূল্যে তারা কিনতে পেতো মোবাইলগুলির কাজ ছিলো শুধুমাত্র কল করা কল যাওয়া কল আসা এবং কিছু ম্যাসেজ এছাড়া মোবাইলের কোনো আর বেশি সুযোগসুবিধা ছিলো না কিন্তু বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে স্মার্টফোন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন অ্যাপ তৈরি করেছে অ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করি বিভিন্ন সুযোগসুবিধা আমরা উপভোগ করতে পারি যেমন প্রথমত গুগুল আগেকার মানুষেরা গুগুল সম্বন্ধে কোনো তাদের জ্ঞান ছিলো না কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ গুগুলকে তাদের সঙ্গী করে চলে বিভিন্ন পদক্ষেপেই গুগুলকে পাশে পায় কোনোরকম কোনো প্রশ্ন জানার জন্য গুগুল সহায্য করে থাকে তাদের তাই বর্তমান সময়ের সাথে আগেকার মোবাইলের অনেক পার্থক্য রয়েছে আমি বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি রেডমির ফোন ইউজ করছি যেই ফোনটা আমি বিগত দু বছর ধরে ব্যবহার করছি ফোনেতে আমার দুটো সিম রয়েছে একটি সিম জিওর এবং একটি বিএসএনএলের সিম মাঝে মাঝে বিএসএনএলের সিম এবং মাঝে মাঝে জিওর সিম আমাকেই রিচার্জ করতে হয় জিওর সিমটা খুবই আমাকে উপকৃত করে কারণ এর নেটওয়ার্ক স্পীড এবং এর রিচার্জ প্যাক আমাকে খুবই ভালো লাগে কারণ রিচার্জ প্যাক অনেকটাই কম এবং স নেটের স্পীড আমি অত্যাধিক পেয়ে থাকি ডেটা প্যাকের জন্য আমি প্রতি মাসে দুশো উনচল্লিশ টাকা করে রিচার্জ করি যেটা আমাকে আঠাশ দিনের রিচার্জ প্যাক দেয় এবং আমাকে দেড় জিবি করে পার ডের নেট ফ্রিতে দেয় আমি জিও কোম্পানির কাছে খুবই উপকৃত যে আমি এই সিমটি ওনাদের কাছ থেকে পেয়েছি এবং বর্তমান সময় বিভিন্ন কাজকর্মের সুযোগসুবিধা আমি উপভোগ করতে পারছি তাই স্মার্টফোন বর্তমান সময়ের স্মার্টফোন এবং পুরোনো দিনের মোবাইলে অনেক পার্থক্য তো রয়েইছে আগেকার মানুষদের মোবাইলে কিপ্যাডওয়ালা ফোন ছিলো যেটা হাতের মাধ্যমে তাদেরকে টিপে টিপে মোবাইল চালাতে হতো কিন্তু বর্তমান সময়ে টাচ করলেই ফোনেতে সেখান থেকে আমরা বিভিন্ন কাজ করতে পারি যেখানে আমাদের পরিশ্রম করতে হয় না এবং খুব সহজেই আমরা স্মার্টফোন ব্যবহার করতে পারি বর্তমান সময়ে দাঁড়িয়ে আজ ছোটো থেকে বড়ো প্রত্যেকেই এই স্মার্টফোনের ব্যবহার জানে এর ব্যবহার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ